পশ্চিমবঙ্গের শিল্প সাহিত্য এবং বিজ্ঞানে অনেক অবদান রয়েছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে অনেক কবি আছেন যারা অনেকেই আছেন কবি যেমন রবীন্দ্রনাথ ঠাকুর আছেন রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন তার তার প্রচুর কবিতা গানও আছে তিনি অনেক সময় গান লিখতেন যেমন যেমন তার গান জনগণমন অধি আমাদের জাতীয় সঙ্গীত এই এই গানটাও তার থেকেই এই গানটাই সে রচনা করেছেন তাছাড়াও রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কবি কবি হিসেবে আমাদের খুবই খুবই ভালো রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক অনেক কবিতা আছে অনেকটার গানও আছে রবীন্দ রবীন্দ্রনাথ ঠাকুর আছে নোবেল পুরস্কার পেয়েছিলেন একবার গীতাঞ্জলি কবিতায় কিন্তু সেই নোবেল পুরস্কার তিনি ফিরিয়ে নিয়েছিলেন

তিনি প্রথমে ইংরাজি ভাষাতে কবিতা কবিতা লিখতেন তারপরে তার তারপরে তিনি তারপরে তিনি বাংলা ভাষায় এসে কবিতা লেখা শুরু শুরু করলেন যেমন যেমন তার কবিতার নাম মেঘনাথবধ তিন তিন মাইকেল মধু মধুসূদন দত্ত একটা ঘরে একটা ঘরে আটজনকে দেখে তিনি একটা কবিতা লিখছিলেন একটা বই একটা গদ্য লিখছিলেন এইকমভাবে তিনি একবার তিনি একটা ঘরে আটজনকে রেখে একটা গদ্য পদ্য বই শেষ করেছিলেন আটটি মাইকেল মধুসুদন দত্তর মনে অনেক অনেক কবিতা আছে গদ্য আছে অনেক আছে তিন তিনিও নোবেল পুরস্কার পেয়ে পেয়েছিলেন মাইকেল মধুসুদন দত্ত মাইকেল মধুসুদন দত্তর প্রচুর অনেক অনেক কবিতা আছে তিনিও আমাদের ভারতের কবি শরৎচন্দ্র আছেন তিনি আমাদের ভারতের মানে পশ্চিমবঙ্গের কবি হচ্ছে তার তারও তারও অনেক গদ্য আছে গল্প আছে